হ্যাঁ বলছি কে বলছেন হ্যাঁ শুভঙ্কর কেমন চলছে বেচাকেনা হ্যাঁ বলছি বলো বলো বলছি এত এরকম কি দেখছি খাতায় সব সবদিকে দোকানপাট ঠিকিয়ে চলছে তো আমার এইরকম মন্তেশ্বরে তুমি যে তুমি যে ব্রাঞ্চে আছো তুমি যে দোকানটাতে আছো দোকানটা এইরকম এত কম সেল হচ্ছে কেন গো তা এই ব্যাপার সে তো ঠিক আছে কিন্তু কোয়ালিটিটা দেখো ওদের থেকে যে আমার কোয়ালিটি একটু হাই ঠিক আছে তাও তুমি একটু দেখো তুমি দোকানে তো আছো তুমি দেখো তাহলে কী করা যায় ডিসকাউন্ট আমি তো বলছি দাও তাহলে ডিসকাউন্ট দাও ওরা যা দিচ্ছে তার থেকে একটু বেশি ডিসকাউন্ট করো দেখো আর আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে তুমি একটা কাজ করো তুমি তাহলে শাড়ি প্যান্ট আর গেঞ্জি তোমার ছেলেদের ছেলেদের গারমেন্টেসের যা আছে মেয়েদের কিছু কিছু জিনিসে তোমার শাড়ি ব্লাউজ এগুলোতে তাহলে একটু করে ডিসকাউন্ট করো ওরা কতো করে দিচ্ছে তাও আমার পাশের দোকানে যে তোমার দোকানের পাশে যারা আছে

ওরা যা দিচ্ছে তার থেকে একটু বেশিই দাও ডিসকাউন্ট আচ্ছা এটা বলছো ঠিক আছে তাহলে তাই করো যেরকম পারো হালকা লাভ রেখে ছেড়ে দাও মালগুলো নতুন মালও তো ঢোকাতে হবে গোডাউনে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি দেখছি ব্যাপারটা কি করা যায় তুমি এদিকের এই ব্যবস্থাটা করো ডিসকাউন্ট তুমি দিয়ে দাও আর হালকা লাভে রেখে মালগুলো ছেড়ে দাও আর আমাদেরগুলো কত হচ্ছে এখন বারোশো তেরোশো করে বিক্রি হচ্ছে তো আমাদেরগুলো একটাও বিক্রি হচ্ছে না সারাদিনে আচ্ছা তাহলে আমরা ওইটা লাস্ট আমরা আমাদের কেনা কত করে পড়েছে এক পিস আচ্ছা আমি সেটাই বলছি আমাদের বান্ডিলে তো বান্ডিলে কটা আছে পাঁচটা আছে প্যান্ট প্যান্টের বান্ডিলে একটা বান্ডিলে পাঁচটা আছে তো আমি পাইকারিতে পাঁচটা আমি কটা ক টাকায় কিনছি আমি পাইকারিতে যদি কিনি তাহলে আমি এক পিস ধরুন আমার পাঁচশো টাকায় কেনা পড়ছে এক পিস তো পাঁচশো টাকায় পাঁচ পিস কত হচ্ছে তাহলে পাঁচশো করে এক পিস পাঁচশো টাকা পাঁচ পিস কত হচ্ছে পনেরোশো টাকা তাই তো পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হচ্ছে তাহলে আমরা পঁচিশশো টাকায় যদি এক বান্ডিল কিনি আমাদের পাঁচশো টাকা তুমি এক কাজ কর আটশো টাকার আটশো টাকা করে বা সাতশো টাকা করে প্যান্টগুলো ছেড়ে দাও কারণ আমার এখন যা দেখা যাচ্ছে সিচুয়েশান যা দাঁড়িয়েছে আমার এখন স্টক খালি করতে হবে নাহলে আমি নতুন স্টক তুলতে পারব না আমার আদার্স যে কাউন্টারগুলো মানে দোকানগুলো আছে সেগুলো তো সব মাল বেরিয়ে নতুন স্টক ঢুকিয়ে দিয়েছি আমি এখন আচ্ছা ঠিক আচ্ছা করো তুমি তাহলে আর এইগুলো হয়ে গেলে আমার যে কর্মচারীরা আছে সব কর্মচারীদের মাইনেও একটু বাড়িয়ে দেবো ঠিক আছে আচ্ছা হ্যাঁ